হ্যাঁ দোকান তো নতুনই বলেন কী লাগবে কি চাল বীরপ্রতাপ রত রত্না আর কে কোনটা লাগবে বলেন বীরপ্রতাপ কতটুকু লাগবে কতটুকু আড়াইশো আটচল্লিশ টাকা পাঁচ কিলো ঠিক আছে আর বলেন হ্যাঁ ভোগ চাল আসে ভোগ চাল দুই কেজি হ্যাঁ হয়ে গেলো আর কোন ভোগ চাল হবে তোমার ষাট টাকা ঠিক আছে আরো আরো তুলসিভোগ নেন তুলসিভোগটা খুব ভালো সেন্টও খুব ভালো আপনি নেন ওটা দিয়ে তুলসিভোগের বিরিয়ানি করে খাবেন তুলসিভোগের পোলাও খাবেন কত ভালো চাল দিবো এটা আর আর আর রত্না রত্না রত্না তো এখন চলছে চল্লিশ টাকা করে আপনি একটু কমই দিয়েন যান আপনি পঁয়তিরিশ টাকা করেই দিয়েন নেন কত নিবেন এক কিলো নিন না দিদি এক কিলো নিলে কি করে হবে এক কিলো নিলে তো এত কম দামে দিতে পারবো না একটু বেশি নেন দশ কিলো হ্যাঁ দশ কেজি আপনি কি এক কাজ করতে পারেন এত যখন চাল নেন আপনি কিন্তু বস্তা ধরে নিতে পারেন দামটা কিন্তু কম হবে বস্তা ধরে নেন ভালো করে বলছি একটু ভাবেন দেখেন বস্তা নেন বস্তা নিলে কম হবে আর কোনো চাল বীরপ্রতাপ হয়ে গেলো রত্না হয়ে গেলো ভোগ চাল হয়ে গেলো আর কে হ্যাঁ আর কে হবে আর কে আটত্রিশ টাকা কেজি বস্তা মোটামুটি সাতশো টাকা পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে